আজকের দিনে খেলা বিষয়টা বা খেলা বিষয়ের যে চেহারাটা সেটা সম্পূর্ণ ভিন্ন মাত্রায় পৌঁছেছে আগে আমরা স্কুল জীবনে দেখেছি স্কুল জীবন থেকেই দেখেছি যে খেলা বলতে যে সমস্ত আউটডোর গেমস ইনডোর গেমস ছিল সেগুলো ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশগ্রহণ করতেন এমনকি তাদের অভিভাবকেরাও তাদের উৎসাহ দিতেন এই খেলাগুলোতে অংশ গ্রহণ করতে কিন্তু আজকের দিনে আমাদের এই সমস্ত অঞ্চলেও যে খেলাগুলোর মধ্যে স্বতঃস্ফূর্তটা ছিল অভিভাবকদের সীমাহীন উৎসাহ ছিল সেই রূপটা সেই চেহারাটা সম্পূর্ণ পাল্টেছে এর কারণ বোধহয় সম্প্রতি বা ইদানিং আর্থসামাজিক চাহিদা অনুসারে এই খেলার জায়গাটা কিন্তু প্রায় সরে যাচ্ছে আজকের দিনের শিশুদের শৈশবটাই প্রায় হারিয়ে যেতে বসেছে কারণ একটাই সমাজব্যবস্থা এই সমাজব্যবস্থায় টিকে থাকতে গেলে বা এই সমাজব্যবস্থায় ইঁদুর দৌড়ে নিজেদেরকে একজন সফল প্রতিযোগী হিসাবে প্রমান করতে না পারলে ওদের জীবনটাই বৃথা হয়ে যায় এইরকম একটা কানসেপ্ট এইরকম একটা মডেল আজকের শিশুদের কাছে জন্মের পর থেকেই শিশুদের কাছে মা বাবারা সমাজব্যবস্থার দরুণই বলা যায় তুলে ধরেছেন এবং এই মডেলটা যে এই মডেলটাকে সাকসেস করার জন্য যে নিছক আর্টিফিশিয়াল প্রতিযোগিতা শুরু হয়েছে প্রত্যেকটি খেলার মধ্যে প্রত্যেকটি বিনোদন মাধ্যমে মাধ্যমে সেটা আজকে প্রায় হতাশাব্যঞ্জকই বলা যেতে পারে এই হতাশা থেকে আগামী দিনে আমাদের যে জাতীয় স্বাস্থ্য সেই জাতীয় স্বাস্থ্যের একটা অবনতির দিক পরিষ্কার হয়ে উঠছে এবং আগামী দিনে খেলাধুলার যে অভাবের জায়গাটা আজকে সেই অভাবের জায়গার দরুণ মানুষকে প্রতিবাদী হওয়ার খেলাধুলা কি দেয় স্বাস্থ্যের সুস্বাস্থ্যের অধিকারী করে স্বাস্থ্যকে রোগ মুক্ত করার সম্ভবনা দেখা দেয় আরেকটা সবথেকে বড় খেলাধুলার যেটা আউটকাম ছিল ফিডব্যাক সেটা হচ্ছে সত্য কথার বলার সাহস এবং প্রতিবাদী হওয়া আজকের দিনে এই দুটো জিনিসই প্রায় অন্তর্হিত হয়েছে এটাও কম মূলত সমাজ ব্যবস্থার দরুণ সেই কারণে আমাদের আগেকার দিনে রান্নাঘরে মহিলাদের মধ্যে যে খেলার প্রবনতা ছিল সেই খেলাও আজকে অন্তর্হিত আমরা এই নিয়ে খুবই চিন্তিত এবং চিন্তিত এই কারণে যে আগামী দিনে একটা ছেলে কি মেয়ে যাই বলুন যে লিঙ্গেরই মানুষ হোন না কেন এদের শুধুমাত্র একটা আর্টিফিশিয়াল লাইফস্টাইল যেটা তৈরি হতে চলেছে এটার পিছনে কিন্তু এটাকে যদি সার্থক রুপ দিতে হয় তাহলে আগামী দিনে আজ থেকেই আমাদের এই সমস্ত অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে এই আর্থসামাজিক ভূমিকাটা যেটার জন্য আজকে খেলার চেহারাটা এইরকম সেই চেহারাটাকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন